হ্যাঁ বলো আমি বলছিলাম যে আমাদের যে চন্দননগরের যে অভিযানটা করেছি ওই অভিযানে আপনার সকলেই যাবেন তো ডেটটা তো আপনার শুনেছিলাম যে চৌদ্দোই মার্চ

হ্যাঁ এগারোটা সকাল এগারোটা থেকে হ্যাঁ আপনিও আপনার কর্মীদের নিয়ে হাজির হবেন আর আমিও আমার কর্মীদের নিয়ে হাজির হব কারণ কী বলুন তো বেতনটা এতই অল্প যে আমাদের কর্মীরা এত কম বেতনে কাজ কচ্ছে না সেটার জন্যেই তো আমরা সকলে মিলে ও